খেলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় অনেক বেশি অবদান রাখে যদি মানুষ নিয়মিত খেলাধুলা করতে থাকে তাহলে মানুষের শারীরিক অক্ষমতা দূর হয় যেমন কোনো রকমের অসুখ হবে না পায়ে ব্যথা হাতে ব্যথা মাথায় ব্যথা এইগুলো হবে না আর যদি কেউ ঘরের মধ্যে খেলে তাহলে তার বুদ্ধির অনেক বেশি বিকাশ ঘটে যেমন দাবা খেলা লুডো খেলা এসব খেলা খেলতে মানুষের অনেক বুদ্ধির প্রয়োজন হয় এসব খেলা খেললে মানুষের শরীর ভালো থাকবে ও মনও ভালো থাকবে তাই উভয়ের বিকাশ ঘটাতে মানুষের খেলাধুলা করা অনেক বেশি প্রয়োজন